আমি একটি বই পড়েছি গল্পের বই যা গোপাল ভাঁড়ের গল্প নামে পড়েছি তো এই বইটি হয়তো অনেকেই পড়েছে কিন্তু আমি এই বইটি পড়ে অত্যন্ত হেসেছিলাম এবং খুব আনন্দিত হয়েছিলাম এই গল্প বিশেষত ওই গল্পের মূল চরিত্র ছিল গোপাল ভাঁড় এবং এই বইটি আমাকে খুব মুগ্ধ করেছিল